আজকালকার বাচ্চারা যে সমস্ত খেলায় অংশগ্রহণ করছে সেগুলি সাধারণত নতুন খেলা সেগুলি সাধারণত ইনডোর গেম এবং আউটডোর গেম নয় বা শারীরিক গঠনমূলক কোনো খেলা বর্তমান প্রজন্মের বাচ্চা ছেলেরা খেলছে না এখন তারা যে সমস্ত খেলাগুলি খেলছে সেগুলি সাধারণত যেই খেলাগুলি সেগুলি হলো মোবাইলের গেম যেগুলির মধ্যে অন্যতম হলো ফ্রি ফ্রায়ার মিলিশিয়া পাবজি এই সমস্ত খেলায় আসক্ত হচ্ছে এবং যথেষ্ট এই এর পেছনে একাধিক ছেলে বর্তমানের অনেক টাকা অপচয় করে হচ্ছে এবং এতটাই তারা আসক্ত হয়ে যাচ্ছে যার জন্য তাদের পড়াশোনা এবং শারীরিক বিকাশ সমস্ত দিকের ক্ষতি হচ্ছে তো তারা এই সমস্ত গেম অবশ্যই ছেড়ে দেওয়া উচিত এবং তাদেরকে শারীরিক যেসমস্ত গেম রয়েছে যেমন ক্রিকেট ফুটবল কাবাডি এই সমস্ত খেলায় অংশগ্রহণ করা উচিত এছাড়াও সৃজনশীল বিকাশের জন্য যেমন দাবা খেলা রয়েছে সেই সমস্ত খেলায় তাদের অংশগ্রহণ করা উচিত